হ্যাঁ অবশ্যই আমার ধর্ম আমাকে সমাজসেবা হিসেবে শিক্ষা দেয় কারণ ধর্ম সবার হতে পারে কিন্তু সেও প্রতিটা ধর্ম মানুষকে কীভাবে চলতে হয় কীভাবে সব সবার সঙ্গে আলোচনা করতে হয় কীভাবে সবার সাথে ব্যবহার করতে হয় কথাবার্তা আচার আচরণ কর সেই সম্পর্কে আমাদের শিক্ষা দেয় সেই সম্পর্কে আমাদের শিক্ষা দেয় কারণ ধর্ম বিভি একটা পবিত্র জিনিস সে ধর্ম শেখায় যে সবাইকে সমানভাবে সব ধর্মকে সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করতে সমানভাবে এ তাদেরকে এই মান দিতে তাদের সম্মান করতে তাদের রেসপেক্ট করতে তাদের প্রতিটা ধর্মে তাদের

তার পরে স্বামী বিবেকানন্দ এদের অনুপ্রে অণুপ্রেরণায় আমরা প্রেণিতো আমরা প্রমিতো আমরা ওদের তাদের চলার পথেই তাদের দেখানো দৃষ্টিভঙ্গিতে চলার পথে সেই চলার পথ অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি যে এই মহান মহান ব্যক্তিরা আমাদের জন্য এতটা করে গিয়েছে তাদের জীবন পর্যন্ত দিয়ে গিয়েছে আমরা একটুখানি করতে পারব না আমরা সেই হিসেবেই তাদেরকে সেরকমভাবে অনুসরণ করে সেই জিনিসগুলো ও করছি আমরা সেই দিকেই গিয়ে হচ্ছে তাদেরকে এ অনুসরণ করে কারণ সেই তারাই আমাদের পথ প্রদর্শক আমাদের সর্বদা সব কিছুই উই তারা তারা যদি না থাকত আমরা হয়তো এই দুনিয়ার মধ্যে এই কোন অতলে চলে যেতাম তা জানতাম না তা ও তারপর এটাই বুঝতে পারলাম যে এ তাদের তাদের ধর্মও যেরকম শেখায় সেরকম আমরাও আমাদের ধর্ম সেরকম সবার সমাজসেবার কাজে শিক্ষা দেয়